বাইক চালানো মানুষের জীবনের পজিটিভ ইম্প্যাক্ট বলতে এমন কিছু কিছু সময় আছে যে সময়গুলো মানে অল্প সময় পৌঁছেতে গিয়ে মানে দূরত্ব রাস্তায় অল্প সময় পৌঁছে দেয় সেটা হল একমাত্র বাইক তো বাইকের টু হুইলার একটা গাড়ি বাইক সে ক্ষেত্রে জায়গাও কম যানজটের ভিতরে তাড়াতাড়ি পৌঁছানো যায় জায়গাটা রাস্তায় আপনি দেখুন যে কোনো কিছু অ্যাক্সিডেন্ট বলুন বা যাই বলুন সেটাকে হসপিটালাইজড করতে যত খুব সম্ভব তাড়াতাড়ি করা যায় সেটা হলো বাইক আর ভারতের সংস্কৃতি বলতে আপনি এখান থেকে অনেকটা দূর যান সন্দেশখালী সন্দেশখালীর সুন্দরবন ওখান থেকে নামখানা কাকদ্বীপ যান ওদের গিয়ে আমিও দেখেছি এই সময় একটা ওখানে আদিবাসীদের একটা মানে একটা সংস্কৃতি সেটা হলো টুসু মেলা বলুন যে মাথায় বেঁধে পালক বেঁধে যে নাচ নৃত্য এইগুলো ওখানে গেলে দেখতে পাবেন আপনারা খুব সুন্দর একটি মনোরম গ্রাম্য পরিবেশে আর ভূখণ্ড সুন্দরবনের দিকে যেমন বেলে অংশ বেলে মাটি নোনা মাটি নোনা জায়গা ঠিক তেমনি বীরভূম বাঁকুড়ার দিকে লাল মাটির একটা জায়গা এই যে ভূখণ্ডগুলো সম্পূর্ণ আলাদা পার্থক্য এটাই সুন্দরবনের দিকে যেমন নদী একটা নদীর গ্রাম ধানের চাষ মানে একদম চাষই মানুষ সব রোজ সকাল হলেই মাঠে কাজ ওখানে গিয়ে আমি দেখেছি এটাই মাঠে সকাল হলেই যে যার মতো পেটের জাল টানে আদিবাসীরা বলুন অন্য সম্প্রদায়ের মানুষ সবাই বাস করে এখানে তো সেই বনে জঙ্গল বাঘ জলে কুমির এরম একটা ব্যাপার যদি সেটা কথায় আছে সেটাকে দেখতে গেলে সুন্দরবনে যাওয়া দরকার দেখতে পাবেন খুব সুন্দর একটি জায়গা